আমি সাময়িক অসুস্থতার জন্য প্রাথমিক চিকিৎসা বাড়িতে আগে করি তাতে যাদি না ভালো হয় তখন হাসপাতাল যাই হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিই প্রাকৃতিক চিকিৎসাও পছন্দ করি আমি যখন দেখি বাড়িতে খুব অসুস্থ তখন হাসপাতালের মাধ্যমে ডাক্তার যা বলে সেইটা ভালো করে শুনে সেইভাবে চিকিৎসা করি আয়ুর্বেদিক ওষুধও বিশ্বাস করি আয়ুর্বেদিক ওষুধ ভালো প্রাকৃতিক ওষুধ প্রাকৃতিক উপায়ে তৈরি হয় সেই জন্য এই সব ওষুধ দিয়েও চিকিৎসা করতে ভালোবাসি হসপিটালের মাধ্যমে যেই সব বলে ডাক্তার সেইগুলো চিকিৎসা করি করার পর ইয়ে করে পছন্দ করি করার পর সেইগুলো ডাক্তার যা বলে সেইগুলো শুনি সেইভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে চলি প্রাকৃতিক হিসাবেও সেই প্রাকৃতিক প্রাথমিক চিকিৎসা বাড়িতে সবাই সাময়িক আগের চিকিৎসা করে সেই চিকিৎসার পর যখন না সুস্থ হই তখন হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে হাসপাতালের মাধ্যমে সেই সব ডাক্তার যা বলে সেগুলোই চিকিৎসা করে তুলে শুনে সেই সব সেইভাবেই সেবা শুশ্রূষা করে তুলে সেইভাবে চিকিৎসা করে ওষুধপত্র খায় হাসপাতালের মাধ্যমে যেয়ে তারপরে ডাক্তারে যা বলবে সেটাই ভালো করে শুনে সেই সব চিকিৎসা করে তুলে সেই সব চিকিৎসা শুনে মানুষ সেইভাবেই চিকিৎসা করার পদ্ধতির ব্যবস্থা করে